আমি একজন পাখি প্রেমিক হিসেবে আমি প্রচুর জঙ্গলে ঘুরতে গেছি এবং পাখির ছবি তুলেছে আমি আমার অভিজ্ঞতা দিয়ে বলছি একটা ভালো পাখির ছবি তুলতে গেলে ভালো ক্যামেরা দরকার জঙ্গলে গিয়ে পাখির ছবি তুলতে গিয়ে যে অসুবিধারটাই যে পড়ে বিশেষ করে জঙ্গলে জঙ্গলে এত গাছপালা থাকে যে পাখি দেখাই যায় না তো আমার কথা হলো পাখির ছবি তুলতে গেলে ভালো ক্যামেরা দরকার যার লেন্স ভালো হবে এবং জুম করার ক্ষমতা ভালো হবে জুম করার কথা বলতে আমি বোঝাচ্ছি দূরের জিনিস যতটা কাছে আনা যায় ও তার জন্য এখন অনেক ভালো ক্যামেরা বেরিয়েছে এস এল আর এর অনেক ক্যামেরা আছে তো আমার কাছেও ঠিক সেম একটা ভালো ক্যামেরা আছে আর আমি চেষ্টা করি যখন জঙ্গলে ঘুরতে যাই তখন আমি চেষ্টা করি পাখিটার যত কাছাকাছি যাওয়া যায় এবং সেটাকে অনেক সতর্কতে এবং লুকিয়ে যতটা কাছে গিয়ে জুম করে পাখির ছবিটা তোলা যায় তো এইভাবেই আমি একটা ভালো ছবি তুলতে পারি আমার একটা পাখির ছবি তোলা নিয়ে একটা অভিজ্ঞতা বলি আমি একবার নর্থ বেঙ্গল জঙ্গলে ঘুরতে গেছিলাম তো সেখানে একটা জলাশয় ছিল সেই জলাশয়ে অনেক পানকৌড়ি ছিল তো আমার চোখে ধরা পড়ল পানকৌড়ীর বাচ্চা সবে নতুন জলে নামতে যাচ্ছে আমি মনে মনে ভাবলাম তার ছবি টা তুলতে হবে তো আমি একটা গাছের আড়ালে যতটা কাছে যাওয়া যায় গিয়ে একটা জঙ্গলের গাছের আড়ালে গিয়ে বসে পড়লাম এবং আমি আমার ক্যামেরাটা ফিক্সড করে রাখলাম সময় হবে ঠিক তিন থেকে চার ঘণ্টা আমি একই জায়গায় বসে থাকলাম শুধু ওই পানকৌড়ির বাচ্চাটাকে প্রথম জলে নামার ছবিটা দেখব বলে তো সেই ছবি টা আমি তুলেছিলাম এবং ভিডিওউ পেছিলাম সে একটা আলাদা অভিজ্ঞতা পানকৌড়ির বাচ্চাটা প্রথমে জলে নামতে ভয় পাচ্ছে তার মা তাকে বারবার ঠেলে দিচ্ছে তো একটা আলাদা অভিজ্ঞতা যারা এই টাইপের ছবি তোলে তারা জানে তো এই জন্যে সবার প্রথম দরকার ভালো ক্যামেরা এবং যতটা পাখির কাছে যাওয়া যায়

আমার অভিজ্ঞতা দিয়ে এইটুকুনই বলার ছিল